আমার মাছ ধরতে খুব ভালো লাগে আমি আমার ফাঁকা টাইম বা অবসর টাইমে পুকুরের ধারে গিয়ে বরশিতে মাছ ধরতে খুবই ভালোবাসি আর মাছ ধরতে কারই বা খারাপ লাগে সে নিয়ে আমারদের বাড়িতে মাছ ধরা নিয়ে একটি কাহিনিও আছে তো যেটি ঘটেছিলো আমার দাদুর সাথে দাদু মাছ ধরতে গিয়েও প্রচণ্ড রোদে বা এরকম কোনো কারণে দাদুর মস্তিষ্কে কিছু একটা স্মৃতিভ্রম ঘটেছিলো যার কারণে দাদু ওখানে অজ্ঞান হয়ে গিয়েছিলো বা এরকম কিছু একটা ঘটেছিলো তো আমাদের অঞ্চলে সেটাকে আবার একটা একটা ভৌতিক কারণ হিসেবে রটে যায় এই রটনার ফলে সবাই ভাবতো যে ঐ যে পুকুরে আমার দাদু মাছ ধরতে গিয়েছিলো সেখানে কিছু ভৌতিক কিছু কলাকার্য হয় কিন্তু আমার ধারণা এটা সঠিক নয় কারণ প্রচণ্ড রোদের কারণে রোদের কারণে হয়তো দাদুর কোনোভাবে স্মৃতিভ্রম ঘটেছিলো তাই দাদুর দাদুর শরীর খারাপ হয়ে গিয়েছিলো সব এভাবে এভাবে আমি এই ঘটনাটাকে ভুল বলে ভুল বলে উড়িয়ে দিতে চাই